প্রথম তারিখটি হল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দ্বিতীয় তারিখটি হল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তৃতীয় তারিখটি হল দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন চতুর্থ তারিখটি হল পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঞ্চম তারিখটি হল পঁচিশে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন